পশ্চিমবঙ্গ পরিদর্শন করার সময় পর্যটকরা পশ্চিমবঙ্গে একদম উচ্চ শিখরের পর্বত থেকে আরম্ভ করে মধ্য লেভেলের ফুটহিলস মানে পাহাড়ের তলহাটি যাকে বলে সেই রকম জায়গা থেকে মানে মালদহ শিলিগুড়ি ওইসব দিক থেকে আরম্ভ করে আবার একদম দক্ষিণে তোমার সমুদ্র সৈকত সুন্দরবন এগুলো নানান জায়গায় এক এক রকমের এক এক রকম ওখানে পরিদর্শন করার ব্যবস্থা আছে ব্যবস্থা আছে মানে ওখানে সুবিধে আছে পর্যটকরা নিজের নিজের ইচ্ছে অনুযায়ী বা রুচি অনুযায়ী পর্বতারোহণ করতে পারে মলে ওখানে রিভার রাফটিং করতে পারে কায়াকিং করতে পারে এবং সমুদ্র সৈকতে এখানে দীঘা আছে আরও অন্যান্য সমুদ্র সৈকত আছে সে তারপরে সুন্দরবনের ট্রেকিং আছে যাতে ওই জাহাজে করেও রাত্রিবাস করে এখানে ওই বাঘ বা ওই রকম প্রাকৃতিক জীবজন্তু এখানে দেখা যায় তো সেখানে এরকম বৈচিত্র্যও আছে পশ্চিমবঙ্গে আর বহিরঙ্গন কার্যকলাপ মানে খেলাধুলো এমনি তো বাইরে যেখানে ধরুন এখন ক্রিকেট ফুটবল এগুলো তো আছে কিন্তু ওগুলো ময়দানে এমনি আসলে ছেলে মেয়েদের খেলাধুলো দেখতে পারে বা ভাগ নিতে পারে কলকাতা তো ফুটবলটাই নিয়ে নাচানাচি হয় আর এখানে আর কিছু পর্যটকদের নিজেদের ইচ্ছে অনুযায়ী এখানে কালচারাল এখানে প্রায় প্রত্যেকটাই এখানে থিয়েটার হয় কোনও না কোনওভাবে যেটা মহারাষ্ট্র আর পশ্চিমবঙ্গের প্রায় অনেকটা সিমিলার এখানে ভালো ভালো থিয়েটার এখানে অনেক মঞ্চ আছে যেখানে আধুনিক থিয়েটার থেকে আরম্ভ করে পুরোনো নাট্য এগুলো হয়ে থাকে এটাই কল কলকাতা এখানে আসার পরিদর্শন করার